আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের এখানে সবাই বাংলা ভাষায় কথা বলি অন্য ভাষার লোকজনও এখানে নেই এখানে আমরা সবাই হিন্দুই থাকি বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমাদের এখানে বাঙালি অনুষ্ঠান যেমন দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সরস্বতী পুজো সব কিছু আমরা পালনও করি বাংলাতেই পালন করি বাংলায় কথা বলি বাংলায় সব কিছু উ অনুষ্ঠানও হয় আমাদের এখানে এক দুইজন হয়তো বিহারি থাকলেও তারাও বাংলা ভাষাই বলে তারাও বিহারি হলেও এখানে তারাই বাঙালিদের সঙ্গে থাকতে থাকতে বাংলায় সব অনুষ্ঠানেও থাকা অনুষ্ঠানে আনন্দ করা সব বাংলা ভাষায় কথা বলা সব কিছু বাংলাতেই হয় এখানে অন্য ভাষার লোক নেই বললেই চলে অন্য ভাষার লোক যেমন নেই অন্য ভাষাও ব্যবহারও হয় না আর সবাই আমরা বাংলাতেই বলি বাংলা ভাষাই ভালোবাসি বাংলাতেই থাকি সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানুষ বাংলাতেই ভালো থাকি